আমি আমার রাজ্যের বাইরে উদ্দেশ্য করেছিলাম আমি ঝাড়খন্ড রাজ্যে গিয়েছিলাম টাটা সেখানে আমার আত্মীয় আছে সেখানে ট্রনে করে ভ্রমণ করেছিলাম সবায় মিলে মেলায় গেছিলাম পার্কে গেছিলাম সেখানে পার্ক আছে বিভিন্ন নদী আছে দোলনা পাহাড়ে উঠেছিলাম দোলমা পাহাড়ে উঠেছিলাম যেখানে অনেক হাতি আছে আমার দেশের বাইরে অভিজ্ঞতা করে খুব ভাল লাগছিলো সে এমনকি সেখানে ঘোরাঘুরি করে অনেক আনন্দ করলাম আমরা প্রায় বছরেই বাইরে যাই ঘুুরতে আমরা বন্ধুরা মিলে যাই সেখানে আনন্দ করি কিন্তু ঝাড়খন্ডের টাটা ওখানে অনেক লোকেই আসে বিভিন্ন পার্কে কুুড়ি টাকা টিকিট করে ঢুকেছিলাম সেখানে অনেক কিছুই দেখেছিলাম এছাড়াও আরও অন্যান্য জায়গায় যায় যেমন উত্তরপ্রদেশের রাম মন্দির সেখানেও গেছিলাম এভাবে আমরা যে আমরা রাজ্যের বাইরে যাই